হ্যাঁ আমি স্বচ্ছ ভারত সম্পর্কে বলতে পারি স্বচ্ছ ভারত অভিযান ভারতের একটি প্রশংসিত পরিষ্কার অভিযান এটি প্রথম নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুহাজার চোদ্দো সালে শুরু হয়েছে এই অভিযানের উদ্দেশ্য হল পরিষ্কার ও শৌচাগারের উপর দেশের জনগণের সচেতনতা বৃদ্ধি করে জনগণের জীবনযাপনে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা এই অভিযানের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে যেমন শৌচাগার নির্মাণ প্রশিক্ষণ ও সচেতনতা প্রচার আমি নিজে অনেক পরিচ্ছনতা অভিযানে অংশ নিয়েছি কিন্তু আমার চারপাশের এলাকা মধ্য মধ্যে পরিষ্কার হলেও অন্যান্য অংশগুলোতে আরও কাজ করা প্রয়োজন আমার এলাকা বাদে আরও অনেক এলাকাতেই কাজের প্রয়োজন রয়েছে পরিষ্কারতা বজায় রাখা একটি সামরিক অভিযান যেটি সবার সহযোগিতায় সম্ভব হবে এটি একা করা যায় না এটির জন্য অনুশীলন ও বিদ্ধমান প্রকল্পের সাথে পরিষ্কারতা সম্পর্কে সচেতনতা তৈরি করা প্রয়োজন সমস্যাগুলি সমাধানের জন্য শৌচাগার নির্মাণের পাশাপাশি সকলের উপযুক্তি শিক্ষা প্রশিক্ষণ প্রদানের সমর্থন করা প্রয়োজন আমার মনে হচ্ছে যে এই অভিযান একটি সুন্দর উদ্যোগ যার দ্বারা সমস্ত ভারতীয় নাগরিক সচেতনতা অবদান প্রশংসনীয় তবে এটি এখনও অনেক জায়গায় বাকি রয়েছে এবং অনেক জায়গায় প্রয়োজনও রয়েছে ও এটি বিশেষজ্ঞ দলের সহায়তায় এই অভিযানের প্রভাব বিশিষ্ট উন্নতি করা দরকার যাতে সমগ্র জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে এবং শৌচাগার প্রতিষ্ঠা করা যায়